আমি সাধারণত লাঞ্চের জন্য বিভিন্ন রকম দিন বিভিন্ন রকম পদ রান্না করে থাকি কোনো দিন ডাল লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি মাছের ঝাল করলাম আরেক দিন লাউ ডাঁটা আলু কাঁচকলা কুলেখাড়া সব দিয়ে একটা সেদ্ধ ঝোল করলাম তার সাথে একটু মাছ ভাজা খেঁজুর টমেটো দিয়ে একটু চাটনি করলাম এবং কোনো দিন একটু শুক্তো ডাল তাতে একটু মুসুর ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করলাম সপ্তাহে এক দিন মাংস করি মাংস তার সাতে আলু পোস্ত এবং একটু চাটনি করলাম কোনো দিন ডিম করলাম ডিমের সাথে আবার একটা সবজি করলাম এইভাবে আমি লাঞ্চের জন্য বিভিন্ন রকম পদ রান্না করে থাকি রাত্রে ডিনারের জন্য আমি কোনো দিন লুচি করলাম কোনো দিন আলুর পরোটা আলুর পরোটা করতে গেলে আলুটাকে সেদ্ধ করে নিয়ে তাতে বিভিন্ন রকম মশলা দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম এবং কোনো দিন রুটি করি রুটি করে তাতে কোনো দিন মটর কলাই বড়ো মটর কলাই দিয়ে আলু দিয়ে তরকারি করলাম কোনো দিন পটল আলু পনির দিয়ে একটা তরকারি করলাম কোনো দিন আলু মটর কলাই দিয়ে একটু ঘুগনি করলাম এইভাবে আমরা ডিনারের জন্য রান্না করে থাকি